আমি আমার প্রিয় খেলা তো ক্রিকেটে খেলাই দেখি আর সেটা তো আমি টিভির মাধ্যমে লাইভই দেখি কারণ আমাকে হাইলাইট খেলা দেখতে পছন্দ নয় আর এটা আমি আমার বাড়িতে কিংবা যেখানে হোক যদি লাইভ ক্রিকেট খেলা হয় তো আমি সেখানেই দেখি সেটা তার মধ্যে ফোন হোক বা টিভি হোক বা অন্য কিছুর মাধ্যমে কারণ আমাকে ক্রিকেট মানেই আমি ক্রিকেট খেলার প্রতি খুবই মানে মানে আকর্ষিত বা আমার খুব পছন্দসই খেলা আর এটা আমি আমার বন্ধুবান্ধদের সাথেও দেখি আর তাছাড়া আমার ফ্যামিলিতে বাবা দাদা বা পাড়ার অন্য কেউ বন্ধুবান্ধব কাকা জ্যাঠা সবার সাথেই আমি ক্রিকেট খেলা বাড়িতে বাড়িতে বসেই দেখি এবং প্রথম থেকে শেষ অব্দি মানে পুরো খেলার মানে যেটা মানে আনন্দ সেটা আমি পুরোটা একদম আমি আমার সবাই সবাই মিলে আমরা একসাথে সেটা সবাই মিলে দেখে উপভোগ করি এবং খেলাতে জিতলে তো খুব খুশিই হই হারলে যদি মানে যদি দেশের খেলা হয় অবশ্যই মনটা কিছুটা খারাপ হয় তবে আশা মানে খেলা যখন দেখতে বসি আমরা সবাই এটাই আশা নিয়ে বসি যাতে দেশের যদি ক্রিকেট খেলা হয় অবশ্যই যেন ভারতই জিতে